আমার বিশেষ কিছু গুণ বলতে এখানে আমি মেইনলি পড়াশোনাকে প্রাধান্য দিই এবং পড়াশোনা করতে আমার ভীষণ ভালো লাগে আমি এখন বর্তমানে বি এ পলিটিক্যাল সায়েন্স অনার্সে পড়াশোনা করছি এম ইউ সি উমেন্স কলেজে এবং তার পাশাপাশি আমার হ্যাঁ খেলাধুলা দেখতে ভালো লাগে ক্রিকেট ফুটবল ইত্যাদি তাছাড়াও আমার নৃত্য করতে খুব ভালো লাগে এবং তার পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম যেমন রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছুই করতে ভালো লাগে রান্নাবান্নার একটা প্যাশন হিসেবে ধরা যায় এবং